আমি আমার জীবনে একটি ভালো কাজ করি তা হচ্ছে আমি অনাথ আশ্রমে গিয়ে বাচ্চা শিশুদের খাদ্য ও কিছু বস্ত্র দান করে এসেছি আর সেই কাজের মাধ্যমে নিজে খুব গর্বিত মনে করি যা আমার মনকে খুবই শান্তি দেয় এবং এ সব মাধ্যমে আমার মনটি খুবই শান্তি ও খুব রিল্যাক্স মন মনে হয় যখনই আমি সেই যে অনাথ আশ্রমে যাই তখনই ছোটো ছোটো ভাইয়েরা ছোটো ছোটো শিশুরা দেখে খুবই খুশি হয়ে ওঠেন এবং যে চিল্লিয়ে ওঠেন যে দাদা এসছে দাদা এসছে এবং তারই মাধ্যমে খুবই ভাল লাগে যখন তাদের সেই খাদ্য ও যা পোশাক দেখে তারা খুশি হয়ে ওঠে তখন তাদের হাসি দেখে খুবই মনে শান্তি ও খুবই ভালো লাগে কারণ এই সব সেবা করতে খুবই পছন্দ করি আমি যার মাধ্যমে নিজেকে একটা আলাদাই শান্তি বোধ করি এবং এই শিশুরা শিশুদের খাদ্য ও পোশাক দানের মাধ্যমে মনে করি যে খুবই ভালো কাজ যা পরে খুবই ভালো একটি সুযোগ করে দেবে